আমার সংগ্রহে বাবা অর্থাৎ আমার পিতৃদেব উনি খুব বড়ো শিল্পী ছিলেন চিত্রশিল্পী তারই আঁকা একটি ছবি গরুর গাড়িতে মামার বাড়ি যাত্রা এই ছবিটি আমার কাছে আমার সংগ্রহে বলতে পারেন বা আমার চিরকালের সাথী ওই ছবিটি আমি যত্নে রেখে দিয়েছি তার মেইন প্রধান কারণ ছবিটির রঙ যেটা ব্যবহার করা হয়েছে সেই রঙগুলি কিন্তু সবকটাই হাতে করে তৈরি করা রঙ অর্থাৎ মেটে মাটির কালার রঙ বা বিভিন্ন গাছের পাতা থেকে তৈরি করা রঙ সেই সমস্ত রঙ দিয়ে কিন্তু এই ছবিটি করা কোনোরকম কৃত্তিম রঙ দিয়ে ছবিটি করা নয় এটি আমার কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছবি